ভারতের মধ্যে আমি বাইকে ট্রিপ করেছি সিকিম দার্জিলিং দীঘা পুরী কলকাতা এবং বিভিন্ন ধরণের আরো অনেক জায়গা এখনো পর্যন্ত আমার যাওয়া হয়নি বেনারস সাউথ ইন্ডিয়া এবং আমি বেনারস এই জন্যই যেতে চাই কারণ গঙ্গা আরতি বিভিন্ন কিছু দেখবার জন্য মহা শ্মশান সাধু সন্ত এনাদেরকে দর্শন পাওয়ার জন্য আমি বেনারস যেতে চাই আমি সিকিম রেকমেণ্ড করবো যাওয়ার জন্য কারণ কম বাজেটে অনেক কিছু দেখার জায়গা গরমকালে তো অবশ্যই মনোরম পরিবেশ সেখানকার যেমন তাদের মধ্যে থেকে উল্লেখযোগ্য কিছু জায়গা হল খেচিবেড়ি লেক রাজমহলের ধ্বংসাবশেষ ফলস বৌদ্ধ মনাস্ট্রি এবং কাঞ্চনজঙ্ঘা পাহাড়ের ওঠা এই ধরণের জায়গা আমি সিকিমে বিশেষ করে রেকমেণ্ড